পুরুলিয়া জেলার প্রধান সামাজিক কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি এবং উদ্যোগগুলি হল শিক্ষা ক্ষেত্রে যে সকল উদ্যোগগুলি হয়েছে সেগুলি হল মানুষদের ইস্টুডেন্ট ক্রেডিট কার্ড যে প্রকল্প এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড দরিদ্রদের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাতা নারীদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বিভিন্ন প্রকল্পর মাধ্যমে পুরুলিয়ার মানুষজন অনেক উপকৃত মানুষ তার স্বাস্থ্যসাথীর কার্ড থেকে বিভিন্ন রোগের সমস্যা সমাধান হচ্ছে তাদের হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে নারীরা অনেকটাই নিজের নিজেরা আত্মনির্ভর হচ্ছে এবং পুরুলিয়ার নারীরা নানা রকম ইস্কিমের সঙ্গে জড়িত রয়েছে যেখানেই তারা সাধারণ যেখানে সাধারণ মানুষরা নিজেদের নানারকম ইস্কিমের মাধ্যমেই আর্থিক উপার্জন করছে শিক্ষা ক্ষেত্রে ইস্টুডেন্টরা ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম সাহায্য পাচ্ছে নারী কল্যাণে পুরুলিয়া জেলায় অস অসম উপকার পেয়েছে যেখানেই সামাজিক কল্যাণ বিভিন্ন ইস্কিম রয়েছে প্রতিবন্দীদের জন্য বিভিন্ন রকম ভাতা রয়েছে আর পুরুলিয়ার মানুষ নিজেদের দরিদ্র বিমোচন করার জন্য নানারকম সরকারের কাছে সুযোগ সুবিধা পেয়ে থাকে তাছাড়াও পুরুলিয়া জেলার বিড়ি শিল্প হচ্ছে প্রধান শিল্প যেখানে সরকার থেকে বিভিন্ন রকম ইস্কিমের মধ্য দিয়ে বিড়ি শিল্পীরা বিভিন্ন রকম প্রকল্পর মাধ্য দিয়ে নিজেদের উপকারে উপকৃত হয়েছে